সঠিকভাবে সংবাদ মানে যেমন অনেক কিছুই সংবাদ মাধ্যমে দেখানো হয় না এগুলো দেখানো উচিত যেমন আমাদের আশেপাশে কতো খারাপ কাজ যেমন খুন মার্ডার হয় এগুলো অনেকগুলোই চাপা পড়ে যায় সেগুলোকে দেখানো হয় না যেগুলো মানে পার্টি পার্টি বা এইসবগুলো নিয়ে অনেক কিছু দেখানো হয় যেমন যেগুলো দেখানো উচিত নয় সেগুলোই দেখানো হয় অনেক ভালো কিছু দেখানো হয় না অনেক খারাপ কাজও দেখানো হয় না যেমন মানুষকে কতভাবে নির্যাতন করা হচ্ছে সেগুলো দেখানো হয় না আবার দেখা যাচ্ছে যেগুলো দেখানোর নয় সেগুলো দেখানো হচ্ছে তো এই সংবাদ আরও ভালো কিছু আশেপাশে আমার মনে হয় চোখ কান খুলে রেখে সংবাদ মাাধ্যমকে বলা উচিত যে নিজেদের চোখ কান খুলে রেখে বা বিবেক বিবেচনা করে বা বিচার করে দেখুক যে কোনগুলো দেখানো উচিত শুধু কি পার্টি এই সবগুলো দেখানো উচিত আর কত কিছু হচ্ছে চলছে সেগুলো ভালোভাবে আশেপাশের একটু দেখেশুনে তারপরে সেগুলো সংবাদ মাাধ্যমকে দেখানো উচিত আমি বলবো কারণ যেগুলো দেখানোর নয় সেগুলোই বারবার দেখানো হয় বা আমরা দেখি যেগুলো দেখানোর সেগুলো আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না কত মানুষকে কতভাবে নির্যাতন করা হচ্ছে সেগুলো সংবাদমাধ্যমকে বলো তুলে ধরার জন্য দেখানোর জন্য আশেপাশে মানুষকে জানানোর জন্য